আমি গর্বিত হওয়ার জন্য যে কাজটা করেছিলাম সেটা আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি আমার আনন্দটা সেটা হচ্ছে আমি একটা কম্পিটিশনের জায়গায় কিন্তু একটা ছবি এঁকেছিলাম ছবিটা এঁকেছিলাম এত সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যটা আমি ফুটিয়ে তুলেছিলাম আমার খাতা রং তুলি দিয়ে যেটাতে আমার ছবিটা এত ফুটে উঠেছিল যে আমার যারা দেখেছিলেন যেই শিক্ষক মহাশয়রা তারা আমাকে খুব ভালো বলেছিল এবং আমাকে একটি প্রাইজও দিয়েছিল কারণ আমি প্রথম হয়েছিলাম ওই প্রাইজটা পেয়ে আমি খুব আনন্দ অনুভব করেছিলাম খুব গর্বিত হয়েছিলাম যে আমি জীবনে এই প্রথম প্রাইজ পেয়েছিলাম তখন তখন আমি ক্লাস টেনে পড়ি মাধ্যমিক দেওয়ার আগের সময় তখন একটা অনুষ্ঠান হয়েছিল সরস্বতী পূজা কেন্দ্রকে করে সেই অনুষ্ঠানে আমি যোগ দিয়েছিলাম অংশগ্রহণ করেছিলাম ওই শুধুমাত্র ছবি আঁকার জন্য সেখানে আমি প্রাইজ পেয়েছিলাম এটা খুব আমার আনন্দের বিষয় গর্বের বিষয়